পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান শিল্প কৃষিশিল্প মূলত কৃষির উপর নির্ভর করেই এই জেলার অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে এছাড়াও বিভিন্নরকম পরিষেবার ব্যাবস্থা রয়েছে যেমন বাস লরি অ্যাম্বুলেন্স প্রভৃতি এইসব গাড়ি ভাড়া দিয়ে মানুষ অনেক অর্থ উপার্জন করে এই জেলায় অনেক কারখানা রয়েছে যেমন ধূপ তৈরির কারখানা জ্যাম তৈরির কারখানা এখানে প্রচুর মানুষ কাজ করে অর্থ উপার্জন করে এবং সেই অর্থ দিয়ে সংসার চালান